রাষ্ট্রীয় পরিবহনের মান উনো হলো এখানে ছোটো থেকে বড়ো সব ধরনের গাড়ি পাওয়া যায় বাস ট্রেন চলে টোটো চলে অটো চলে ভ্যান চলে ছোটো ছোটো গলি দিয়ে ছোটো ছোটো গাড়ি চলে অটো ও টোটোও চলে এখাকার ভাড়াও খুব বেড়ে গেছে দশ টাকার জায়গায় পনেরো টাকা নেয় যেখানে প্যাসেঞ্জার হচ্ছে না সেখানে একটা প্যাসেঞ্জারর ভাড়া বেশি করে নেয় বাস লরি ডে বাস ট্রেনের এখন টিকিটগুলো ওরকম বেশি বেশি দাম নিচ্ছে এখানে ট্যুরে ট্যুর করতে গেলে যেখানে বেশি টাকা লাগতো না এখন সেখানে বেশি করে টাকা নিচ্ছে